পশ্চিমবঙ্গে জীবনধারাকে প্রভাবিত করেছে দুর্গা পুজো রথযাত্রা আমরা তো সবাই যাই সব জাতীয় মানুষ এখানে যাওয়া যায় এবং সবাই সেই রকম খুব সুন্দরভাবে আনন্দ করে কেউ আনন্দ করে না তা না যেমন দুর্গাপুজোয় কী সুন্দরভাবে সবাই আনন্দ করে ছোটো কি বড়ো কি সবাই সবার জামাকাপড় চোপড় এই দুর্গা পুজো আনন্দ করে সবাই জামা প্যান্ট সব কিছু কেনাকাটা করে সব মার্কেটিং করে নিয়ে আসে তারপরে রথযাত্রা রথযাত্রাও তো তাই সবাই যায় সবাই গিয়ে আনন্দ করে রথ টানা রথ টানার জন্য সবাই একাবারে কীভাবে করে যে রথ টানবে সবার সাথেই এটা দেখা সাক্ষাৎ করা হয় দেখাও হয় অনেকজন যে অনেক দিন দেখা হয় না অনেক এই পূজার মধ্যেও দেখা সাক্ষাৎ হয়ে যায় আবার রথযাত্রাতেও দেখা সাক্ষাৎ হয়ে যায়